হ্যাঁ বলুন হ্যাঁ বলছি আপনি কে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বলুন ওনাকে কি রক্ত পরীক্ষা করানো হয়েছিল আগে ওই রিপোর্টগুলো দেখি কতদিন আগে করিয়েছিলেন ও তাহলে ওই রিপোর্টগুলো ওই রক্তের রিপোর্টটা নিয়ে আসতে হবে আর কোথায় ক্যানসারটা কোথায় হয়েছেটা কোথায় গলায় বলছেন না কি ও ওই গলার ও গলাটা যে স্ক্যান ট্যান করানো হয়েছিল হ্যাঁ আচ্ছা ও হুম

আপনি আজকে তাহলে ওই রাত্রি আটটা সাড়ে আটটা করে তাহলে আমার চেম্বারে আসবেন আর সঙ্গে হচ্ছে ডাক্তারের যে ডাক্তার দেখিয়েছিলেন সেই সেই ডাক্তারগুলোর প্রেসক্রিপশান প্লাস রিপোর্টগুলো মেন মেন হচ্ছে রিপোর্টটা মেন রিপোর্টটা না দেখলে বলতে পারব না হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই ওই জন্যেই ওই জন্যেই আপনাকে বললাম যে আটটা সাড়ে আটটা করে আসতে আপনি ওই টাইমটাতে করে আসবেন আমি তারপরে দেখছি কীরকম কী আর ওষুধ যদি থাকে ওষুধগুলোকেও নিয়ে আসবেন হ্যাঁ হ্যাঁ ওষুধগুলোও নিয়ে আসবেন দেখব কত পাওয়ারের দেওয়া আছে না দেওয়া আছে ওইগুলো আরে

না না ভয় পাওয়ার কিছু নেই ও কোনো ব্যাপার নেই আগে রিপোর্টগুলো দেখি রিপোর্টগুলো না দেখলে তো আপনাকে কিছু বলতে পারছি না না হ্যাঁ যদি দেখি আবার না হয় দুটো টেস্ট করাব

হুম হুম আচ্ছা হ্যাঁ লিকুইডই খাওয়াতে হবে ঠিক আছে অসুবিধে নেই আপনি সাড়ে আটটা আটটা করে আসুন আমার চেম্বারে আমি আপনার দেখে নেব অসুবিধা নেই সঙ্গে তবে প্রেসক্রিপশানগুলো নিয়ে আসবেন না না না না না আপনি এসে বলবেন তাহলেই হবে দিলীপবাবুর নামটা বলবেন তাহলেই হবে হুম হুম হ্যাঁ হ্যাঁ হুম